আমাদের পাশে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে এই ধরনের বিভিন্ন রকম গবেষণা করার সুযোগ দেওয়া হয় যেমন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বা ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে এছাড়া বিভিন্ন রকম আরও বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ যেমন সুবর্ণরেখা কলেজ আছে যেখানে এই সমস্ত বিভিন্ন রকম গবেষণার বিষয়ে উৎসাহিত করা হয় পাবলিক ক্ষেত্র হোক বা প্রাইভেট ক্ষেত্রে হোক টেকনিক্যাল ক্ষেত্রে হোক বা লিবারেল বা আর্টসের ক্ষেত্রে হোক সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ভাবেই উৎসাহ দেওয়া হয় যাতে যেমন পাবলিক ক্ষেত্রে আমরা বলতে পারি যে পাবলিক সেক্টরের ক্ষেত্রে বিভিন্ন রকম ক্ষেত্রে যেখানে মানুষকে কীভাবে আমরা বোঝাতে সক্ষম হবো পাইভেট টেকনিক্যাল ক্ষেত্রে যেমন বিভিন্ন কিছু ক্ষেত্রে যেমন ফোন কীভাবে ফোনের আমরা বিভিন্ন রকম মেরামত করতে পারবো বা বিভিন্ন রকম টেকনিক্যাল ক্ষেত্রে যেমন কাম্পিউটার সারাই কীভাবে করা যাবে সেই সঙ্গে বিভিন্ন রকম কাজে যাতে আমরা এক্সপার্ট হতে পারি বিভিন্ন রকম গবেষণায় আমাদের উৎসাহ দেওয়া হয় সেই সঙ্গে বিভিন্ন রকম আর্টস ব্যবহারে যেমন বিভিন্ন রকম সাবজেক্টের ব্যাপারে যে জলে আমাদের জলে বিভিন্ন রকম আর্সেনিকের পরিমাণ কত আছে এই ব্যাপারে আমরা গবেষণা করি বুঝতে পারি যে এখানে জল ব্যবহারটা কতটা যুক্তিযুক্ত বা এখানে আর্সেনিকের পরিমাণ কীভাবে কমানো যাবে সেই সঙ্গে বিভিন্ন রকম বিষয়ে গবেষণা করার পদ্ধতি বা ব্যবস্থা এখানে আছে সেটা ইতিহাস বিষয় হোক ভূগোল হোক টেকনিক্যালি ব্যাপারই হোক রিমোট সেনসিং হোক সমস্ত কিছুই ব্যাপারে কিন্তু আমরা এই ধরনের গবেষণা এখানে করতে পারি এবং গবেষণা করার সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা এখানে পাই এবং গবেষণা করতেও পারি গবেষণার জন্য সরকার নানারকমভাবে সাহায্যও দিয়ে থাকে বেসরকারিভাবেও বিভিন্ন রকম স্কলারশিপের ব্যবস্থা আছে যাতে আমরা এই সমস্ত গবেষণা খুব সাফল্যের সাথে করতে পারি